সামাজিক সমস্যা এবং ধর্মীয় বিভিন্নতার মোকাবিলা করতে আমরা খেলাধুলাকে বেছে নিতেই পারি কারণ খেলাধুলা সকলকে সকলেই দেখে সকলেই মনে দেখে এবং করে সেটা গ্যালারিতে বসে লাইভ দেখুন বা টিভিতে বসে দেখুন কিন্তু তারা দেখে অনেকে ফোনেও দেখে খেলাধুলা দেখার মাধ্যমে আমাদের সামাজিক সমস্যা বলতে অনেকেই মনে করেন অনেকের ধারণা রয়েছে যে আগেকার দিনে বিশেষত হিন্দু বা অন্যান্য প উপজাতি তারা এক সব এক একসাথে থাকতে পারবে না খেলতে পারবে না বাট এখনকার দিনেস এটা হয় না এখনস খেলাধুলাস সকল ধর্মের মানুষই একসাথে খেলে কিংবা আমাদের ক্রিকেট টিম দেখো ইন্ডিয়াতে ইন্ডিয়ান ক্রিকেট টিম যেকানে বিভিন্ন ধর্মের প্লেয়াররাই একসাথে খেলে বা তারা সকলেই নিজের টিমের জন্য চিয়ার করে আর এই এই জন্যই খেলাধুলা থেকে ধর্মীয় বিষয়টা মোকাবেলা করা যেতে পারে আর হচ্ছে পার্টিগট দিক থেকেও ধর্মীয় বিষয়টা মোকাবেলা করা যায় বিশেষত খেলাধুলা থেকেই মোকাবেলা করা যায় যেটা আমার মত